আমাদের বীরভূমে যে কোনো নির্দিষ্ট একটা স্থানে ঘুরতে যাওয়ার জন্য একটা গাড়িতে মিনিমাম মিনিমাম চার্জ লাগে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা সেখানে ঘুরতে যাই আমরা সবাই একসাথে খুবই একটা ভালো একটা জায়গা এবং আমাদের এখানে অনেক বিভিন্ন ধরনের হোটেল আছে যেমন ধরুন নিম্ন স্তর থেকে আমাদের এইখানে খাওয়া দাওয়া স্টার্টিং প্রাইস হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং এই পঁয়ত্রিশ টাকার থেকে খাওয়া দাওয়া করলে আমাদের ডিম ভাত দেওয়া হয় তিরিশ টাকায় পঞ্চাশ টাকায় দেয় মাছ ভাত একশো টাকায় দেয় মাংস ভাত এবং সাথে ডাল সবজি আরও অনেক কিছু থাকে এখানে আমাদের খরচটা হচ্ছে এই বলে দিলাম আর এবং যদি রাতে থাকি সেখানে মিনিমাম চার্জ আমাদের রাত্রের চার্জ লাগে তিনশো টাকা এবং আরও নামি দামি হোটেল আছে সেখানে এ সি আছে সব কিছু আছে এবং সেখানে থাকতে গেলে সেখানেও এর থেকে বেশি খরচা লাগে যেমন আনুমানিক হাজার থেকে বারোশো টাকা এবং আমাদের বীরভূমে আছে কাছারি নদী এবং আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি খুবই একটা বিখ্যাত জায়গা সেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেতে গেলে মিনিমাম আমাদের এখান থেকে একটা গাড়ি ধরতে হয় সেখানে কুড়ি টাকা খরচা তারপর একটা গাড়ি ধরতে হয় সেখানে সত্তর টাকা তারপর একটা গাড়ি ধরতে হয় সেখানে দেড়শো টাকা এভাবে সেখানে যাওয়া হয় এই খরচ এবং আমাদের এখানে কাছারি নদী আছে খুবই সুন্দর একটা দেখার জন্য সেই নদীটায় ওখানে যেতে গেলে আমাদের মিনিমাম চার্জ লাগে দেড়শো টাকা এবং খুবই একটা সুন্দর জায়গা আমাদের এই কোথাও একটা ট্রাভেলে গেলে আমাদের বীরভূম থেকে সেখানে মিনিমাম হাজার থেকে বারোশো টাকা খরচা লাগে যেমন ধরুন আমাদের বীরভূমে অনেক কিছু ঘোরার জায়গা আছে এবার সেখানে যেতে গেলে এই টাকা খরচা লাগে তাছাড়া অনেক কিছু দেখার জায়গা আছে আমাদের এখানে তাছাড়া আছে ধরো আরও অনেক জায়গা আমাদের বীরভূম তো বিখ্যাত জায়গা একটা এবার সেখানে অনেক কিছু দেখার আছে সেখানেও যেতে গেলে বিভিন্ন খরচা লাগে সেখানেও অনেক নামি দামি হোটেল আছে এবং আমাদের গ্রামেও ছোটো খাটো হোটেল আছে সেখানে খেতে গেলে ওরকম তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো লাগে এবং থাকতে গেলে দুশো থেকে স্টার্ট হয় আমাদের গ্রামে সেখানে রাত্রে থাকা লাগে দুশো মানে এবং এ সি রুমও আছে সেখানে থাকতে গেলে হাজার টাকা লাগে সেখানে আমাদের গ্রামে একটু নিম্ন হাজার টাকারটা ওত ভালো এ সি না এবার আমাদের মানে সেখানেও হাজার বারোশো টাকা খরচা লাগে খুব একটা সুন্দর পরিষেবা পাওয়া যায় সেখানে তাছাড়া আমাদের বীরভূমে আরও নামি দামি হোটেল আছে সেখানে থাকতে গেলে রাতে মিনিমাম চার্জ লাগে হাজার থেকে বারোশো টাকা তাছাড়া